অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এর অর্থ হল কোনও একটি বিশেষ কাজে অনেকজন একসাথে কর্তৃত্ব করলে কাজটি পণ্ড বা নষ্ট হয় অতি লোভে তাঁতি নষ্ট এর অর্থ হল বেশি লোভ করলে নিজেরই ক্ষতি হয় সবুরে মেওয়া ফলে এর অর্থ হল ধৈর্য্য ধরে থাকলে ভালো ফল পাওয়া যায় চোরের মায়ের বড়ো গলা কোনও অপরাধ করে নিজেকে নিরপরাধ প্রমাণ করার চেষ্টা এক মাঘে শীত যায় না এর অর্থ হল একবার বিপদ কেটেছে বলে বারবার কাটবে এমন কিন্তু নয় ডুবে ডুবে জল খাওয়া এর অর্থ গোপনে কার্যসিদ্ধির চেষ্টা করা অতি দর্পে হত লঙ্কা এর অর্থ হল বেশি গর্ব সর্বনাশের কারণ চোরে চোরে মাসতুতো ভাই এর অর্থ দুই অসাধু ব্যক্তির মধ্যে ঘনিষ্ঠতা থাকা